হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ তুমি অর্ডারটা করুন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন হ্যাঁ মালটা তোমার হাতে পড়বে আর তুমি টাকাটা আমার হাতে দিয়ে দেবে ঠিক আছে না না না কোনো রকম সমস্যা হবে না খুব সুন্দরভাবে মালটা পাবেন হ্যাঁ হ্যাঁ ফেরত পেয়ে যাবেন তুমি রিটার্ন পলিসি করলেই ফি ফেরত পেয়ে যাবে আচ্ছা আচ্ছা আচ্ছা